হ্যাঁ এটা মোবাইল দোকান তো তো একটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড সেই টাচ ফোন যেগুলো হয় একটা টাচ ফোন কেনার ছিল তো টাচ ফোন কেমন কী আছে আপনাদের কাছে না না স্মার্ট স্মার্ট ফোন নয় স্মার্ট ফোন নয় ওই যে টাচ করলে যেটা হয় টাচ ফোনগুলো আচ্ছা আমরা তো এখনও অত জানি না তো সবারই হাতে আছে দেখি বড় বড় ফোন তো আমিও একটা কিনব তো হচ্ছে কেমন কী দাম আছে ওগুলোর তো আমি আমাকে দেখান তবে তো আমি বলব দুটো পাঁচটা না দেখলে আমি কী করে বলব আমাকে দুটো পাঁচটা আগে দেখাও ওই আমাকে আট দশ হাজার টাকার মধ্যে যা কী আছে দেখাও

না আমার বউকে দেবো বউ ধরেছে বউ ধরেছে দুদিন পাঁচ দিন ধরে রান্না করেনি তাকে ফোন না কিনে দিলে সে রান্না বান্না করছে না একটা ফোন কিনে দিতে হবে তার জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে দশ হাজারের যে স্যামসাঙের সেটটায় ওটা সব কিছু হবে তো ফোন ভিডিও সব সব হবে ভিডিও চলবে

না আচ্ছা ঠিক আছে আর হচ্ছে তোমার কী বলে দামটা একটু কি কম হবে না দশ হাজার টাকা বলছ আমার কাছে তো অত টাকা নেই তাহলে ওটা একটু তাহলে যদি একটু ডিসকাউন্ট দিতে পারলে তাহলে আমি কিনব নইলে কিন্তু আমি কিনতে পারব না ঠিক আছে তাহলে আমি বিকালের দিকে আসছি হ্যাঁ হুম